আমার জানা কয়েকটি জায়গার নাম ব্যান্ডেল হুগলি বাঁশবেড়িয়া চুচড়া চন্দ্রনগর হাওড়া শিবপুর কলকাতা ধর্মতলা আগরপাড়া কদমতলা কালীঘাট বেলুরমঠ লিলুয়া ত্রিবেণী কাটোয়া হাজারদুয়ারি বাঁকুড়া বীরভূম কোন্নগর শ্রীরামপুর বৈদ্যবাটী